পৃথিবীর সময় পরিবর্তে পরিবর্তন হচ্ছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমাদের জীবন ততোই উন্নত হচ্ছে মানুষ উন্নতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অনেকটা আগে মানুষ এত উন্নত ছিল না রাস্তায় এত গাড়ি ঘোড়া ছিল না হাতে স্মার্টফোন ইন্টারনেট কিছুই ছিল না কিন্তু এখন হাসপাতাল ওষুধ রাস্তা গাড়ি স্মার্টফোন সবই আমাদের হাতের মুঠোয় হাতের মুঠোয় হ্যাঁ আমরা অনলাইন থেকে সবরকম জিনিস হাতের মুঠোয় করে ফেলেছি পৃথিবী উন্নত হতে পেরেছে অবশ্যই কিন্তু তার ফলে আমাদের এতো বনজঙ্গল গাছপালা কাটা হচ্ছে যে আমাদের সেটা আবহাওয়ার ওপর অনেকটা ক্ষতি করে ফেলছে আমরা অজান্তেই আমাদের আশেপাশের গাছ এত কেটে ফেলছি রাস্তা বানানোর জন্য বা অন্যান্য কারণে যে আমাদের আবহাওয়া সেরকমভাবেই তাপ হয়ে এবং অস্বাভাবিক হয়ে উঠছে এগুলো যেমন আমাদের পৃথিবী উন্নত হচ্ছে সেরকম আরেক দিকে এটাও হচ্ছে যে আমরা এই গাছ কাটার জন্য অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি আজকাল